নমস্কার দাদা যাবেন হাওড়া স্টেশন যাবেন হ্যাঁ আমি যেতে হবে আমার কাছে কিন্তু ক্যাশ নেই কোনো আপনার কাছে কি তো ইউপিআই আছে ইউপিআই হবে না না না দাদা কোনো ক্যাশ নেই আমাকে যেতেই হবে হাওড়া স্টেশন আপনি একটু ব্যবস্থা করুন করে দিন আমাকে যে কোনো প্রকারে আপনি ইউপিআই কারোর থেকে করে একটু ব্যবস্থা আমার রাত দশটার ট্রেন আছে ঠিক আছে আমাকে যেতেই হবে না গেলে এই ট্রেনটা যদি আমি মিস করি আজকের আমাকে এক সপ্তাহর সময় নিতে হবে আমাকে দু তিন দিনের মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে আমার বাড়ি আমার বাড়ি গুজরাট হ্যাঁ দাদা আপনার নামটা কী দাদা ও সমুদা সমুদা একটু ব্যবস্থা করে দিন না আমাকে দিলে খুব ভালো হয় আপনাকে আ উপকার হয় আমার খুব আপনার মানে এই ঋণ আমি শোধ করতে পারব না আপনি একটু করে দিন খুব ভালো হয় হ্যাঁ ইউপিআইয়েই আমার হবে বা আপনি কারোর থেকে একটু ব্যবস্থা করে দিন না আর ও আমার সব ব্লক হয়ে আছে আমার সব জিনিস ব্লক হয়ে আছে ব্যাঙ্কে ফোনপে ফোনপে সব ব্লক ইউপিআইই শুধু হবে ও আপনার হচ্ছে না এ এটিএম এটিএম কার্ড এটিএম আপনি এটিএম কার্ড দিয়ে একটু ব্যবস্থা করে দিন না আমি তো এখানে চিনি না অতটা আমি তো এখানে কাজ করি শুধু এই কাজের জন্য এসেছিলাম আবার চলে যাচ্ছি আপনি একটু ব্যবস্থা করে দিন আচ্ছা হ্যাঁ কার্ড আছে কার্ড হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ